খেলাধুলা যে কোনো মানুষেরই করা উচিৎ কারণ খেলাধুলা হলো আমাদের নিজেদের শরীরকে সুস্থ বা সতেজ রাখা আর এই খেলাধুলা করার কারণে আমরা কোনোরকমভাবে শারীরিক দুর্বলতার শিকার হয় না কারণ খেলাধুলা এমনই যা আমাদের শরীরকে সতেজ রাখে আর এই খেলাধুলার কারণে আমরা যে দৌড় বা অন্যান্য যে শরীর এক্সসারসাইজ করা হয় তো এই রকম শারীরিক এক্সসারসাইজের কারণেই আমদের শরীর দুর্বল হয়না আর খেলার আরো একটি কারণ হল যে যে কোনো খেলার মাধ্যমে থাকলে আমাদের মানসিক দুর্বলতাও কমে না আর এই মানসিক দুর্বলতার জন্য আমাদের অনেক রকমের শারীরিক দুর্বলতা হয়ে থাকে কিন্তু এই খেলার কারণে আমাদের সেই দুর্বলতাও থাকে না